আগে যখন আমরা মাছ ধরতে যেতাম তখন আমরা সঙ্গে করে মাছ ধরার সামগ্রী হিসাবে নিয়ে যেতাম কঞ্চির লাঠি কর্ড ফাতনা এবং বঁড়শি এই দিয়ে আমরা মাছ ধরতাম কিন্তু থেকে থেকে এখন আর সেই জিনিসগুলো দেখা যাচ্ছে না এখন নতুন আপডেটেড হয়ে চলে এসেছে হুইল যাতে একটি একটা জায়গায় একাধিক বঁড়শি লাগানো আছে এবং খুবই সহজ সরলভাবে বড় বড় মাছও এতে শিকার হয়ে যায় এবং এতে যে টোপটি ব্যবহার করা হয় সেই টোপটি ব্যবহার করার পদ্ধতিও খুব সহজ